হাঁটুর ব্যথা নিরাময় করা যায় অনেক ঘরোয়া টোটকাতে সে টোটকা যেমন চুন হলুদ গরম করে লাগালে সেটা হাঁটুর ব্যথা নিরাময় হয় একটু বেশি হাঁটা চলা করলে তা হাঁটুর ব্যথার জন্য ব্যায়ামের কাজ করে কিছু ব্যায়াম ঘরোয়া থাকে সেই ব্যায়াম করলে হাঁটুর ব্যথা নিরাময় হয় আবার রুসুন তেল গরম করে বেশ কিছুক্ষণ মালিশ করলে তা হাঁটুর ব্যথার থেকে মুক্তি পাওয়া যায় আবার হাঁটুর ব্যথার জন্য আমরা যে বরফ থাকে সে বরফ দিয়ে বরফের সেঁক নিলে বার বার বরফের সেঁক নিলে তা অনেকটা উপশম হয় আর গরম জল ঠান্ডা জল আলাদা আলাদা দুটো বাটিয়ে রেখে তার মধ্যে কাপড়ের টুকরো দিয়ে এ গরম জলের ভাপ একবার নিলে তারপরে আবার আর একবার ঠান্ডা জলের ভাপ নিলে নিলে হাঁটুর ব্যথা অনেকটা উপশম হয় আবার হাঁটুর ব্যথার জন্য একটু হাঁটা চলা বেশি কোত্তেও হবে বলতে হাঁটতে হবে ভোর বেলাতে তা হচ্ছে যে যেটা প্রাত ভ্রমন বলে সেই প্রাতঃভ্রমণ করলে অনেকটা হাঁটু কোমরের ব্যথাটা ভালো হয় আর হাঁটুর ব্যথার জন্য সবথেকে যেটা প্রয়োজন সেটা হচ্ছে মালিশ সে মালিশ করলে খুব আরামদায়ক হয় আর বরফের সেঁক অনেকবার নিতে হবে দিনে পাঁচ থেকে সাতবার নিলে সবথেকে ভালো উপকার পাওয়া যায়